হ্যাঁ বাংলা ভাষার আমি একটা আঞ্চলিক ভাষা শিখেছিলাম সেটা হচ্ছে বঙ্গালী এই ভাষাটাও অনেকটা বাংলা ভাষার মতোই তবে একটু পরিবর্তন হয় বাংলা ভাষা উপভাষাগুলি বিভিন্ন হল বরেন্দ্রী বঙ্গালী রাঢ়ী ঝাড়খণ্ডী এই ভাষাগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যখন বাংলা ভাষাকে ব্যবহার করা হয় তখন এই ভাষাগুলি একটু একটু পরি বাংলা থেকে পরিবর্তন হয়ে যায় তাই এগুলিকে বাংলার উপভাষা বলা হয় এবং বরেন্দ্রী ভাষা ব্যবহার করা হয় দক্ষিণবঙ্গ অঞ্চলগুলিতে রাঢ়ী ভাষা ব্যবহার করা গঙ্গার অঞ্চলগুলিতে আর এই ভাষাগুলি কিছুটা বাংলার মতো হলে একটু একটু পরিবর্তন থাকে